হ্যালো এটা কি স্পন্দন প্রাইভেট হসপিটাল হ্যাঁ আপনি কি রিসেপশনে থাকেন

হ্যাঁ ম্যাডাম আমি কিছু তথ্য জানতে চাই যে আমার ছেলের একটু শারীরিক সমস্যা দেখা দিয়েছে তো মানে খুবই বড় সড়ই সমস্যা কিন্তু আমি হচ্ছে আপনাদের হসপিটালের একটু সুনাম আছে নিয়ে আপনাদের হসপিটালে আমি প্রাইভেট ভাবেই একটু দেখাতে চাই তো যদি কোনো কোনো বড় শিশু ডাক্তার কবে কী আসে বা কী কীভাবে কী ভর্তি করা যাবে সেই সম্বন্ধে যদি আমাকে কোনো তথ্য জানান তাহালে খুব মানে ভালো হতো

তো ফর্ম ফিল আপের জন্য কী কী নিয়ে যেতে হবে কী কিছু যদি একটু জানাতেন আচ্ছা ম্যাডাম যদি শিশু ডাক্তার কবে কী আছে সেইটা যদি একটু জানাতেন তাহলে মানে কবে আসে শিশু ডাক্তারগুলো ভালো ভালো শিশু ডাক্তার কবে কী আসে কী আচ্ছা তো আমার বাচ্চার মানে সমস্যাটা একটু বলছি আপনাকে তো পেটের সমস্যা আমি একবার অনেক দিন আগে ফটো করেছিলাম আর কি তো পেটের একটু সমস্যা দেখা দিয়েছে সমস্যাটা তো বড়স ড়োই যদি কখনও কোনো মানে অপারেশন যদি করতে হয় তাহলে আপনাদের হসপিটালের কীরকম কী খরচা বা কীরকমভাবে কী টাকা মানে দিতে হবে সেই সম্বন্ধে যদি একটু বলতেন তাহলে আমি তো চাই আপনাদের হসপিটালে ভর্তি করে আমি আমার বাচ্চাটাকে সুস্থ করতে তো যদি একটু জানাতেন তাহালে খুব ভালো হতো আচ্ছা ম্যাডাম আচ্ছা মানে হাসপাতালে আপনাদের মানে কটা থেকে কটা মানে উনি থাকেন মানে ডাক্তারবাবু সোম মঙ্গল বুধ যে আপনি বললেন তো কখন কখন হচ্ছে মানে উনাকে একদম কটা থেকে কটা মানে থাকেন আর কি মানে যদি বলতেন আচ্ছা তাহলে মোটামোটি কোনো হচ্ছে অসুবিধা হবে না আমি ডাক্তারবাবুকে দেখাই তাপরে যদি পেটে ছবি করতে বলে আমি সেটাও ছবি করে নেবো আপনি ছবি তুলতে কত টাকা বললেন ম্যাডাম ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আমি বুধবার দিনে নিয়ে যাবো আর হচ্ছে তাহলে যদি আপনি একটু ফোনে তো কথা বলাই হলো তাহলে আপনি যদি একটু যোগাযোগ করে দেন তাহলে আমার বাচ্চাটা একটু তাড়াতাড়ি করে ভর্তি করে যদি একটু সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক করে আপনাদের তরফ থেকে পাই আচ্ছা ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ